হ্যা বাইক চালানোর আপনি সর্বদা আর কি গুরুত্বপূর্ণ নিরাপত্তা বিষয়গুলি বলতে আপনি কখনও মনে করেন বাইক চালিয়ে কোথাও যাচ্ছেন তো আপনাকে মোটামুটি সব যন্ত্রপাতি নিয়েই বেড়ানো উচিত মনে করেন রাস্তায় কোনো সমস্যা হয়ে গেলো গাড়ি মনে করেন পাঙ্কচার হয়ে গেল বা লিক হয়ে গেলো তো মনে করেন আপনি এমন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন সেখানে কেউ আর কি উপকার করার মতন নেই বা আর কি গ্যারেজ নেই তো আপনি নিজেই আর কি করতে পারবেন যদি আপনার কাছে সেই জিনিসগুলো থাকে রেঞ্জ বলেন তারপর যেভাবে টিউবলেস টায়ারে যের কি লিক সারে সেগুলো যদি আপনার কাছে উপস্থিত থাকে বা পাম্প দেওয়ার জন্য যে আর কি ছোট্ট পর একটা মেশিন পাওয়া যায় ক্যারি করার জন্য বাইকেই তো এগুলো আপনার কাছে মোটামুটি যদি থাকে তাহলে আপনি সেই বিপদের সম্মুখীন হবেন না ও আপনি এভাবেই নিরাপত্তা আর কি থাকবেন আর ভ্রমণের সময় আমি কাগজপত্রে বলতে মোটামুটি আপনাকে প্রথমত আপনার ডকুমেন্টস রাখতে হবে আধার কার্ড বলুন ভোটার কার্ড বলুন আর বাইকের লাইসেন্স বাইকের কাগজপত্রের ডকুমেন্টস তারপরে বাইকের ধোঁয়া চেকিংয়ের একটা কাগজ তারপরে আপনার হেলমেট এগুলো আর কি সবই থাকার দরকার আমি তো মানে আর কি কাগজ কাগজপত্রগুলোর সঙ্গে রাখি এবং অল ডকুমেন্টস আপনাকে রেডি রাখতে হবে বা ডিজি লকারে আপনার যদি থাকে তো ডিজি লকারে আপনি দেখাতে পারবেন কিন্তু হ্যাঁ আপনার অরিজিনাল ডকুমেন্টস থাকা বা দেখা আপনার খুবই আপনার জন্য খুব উপকারী হবে তো আমি এইরকমই আর কি কাগজপত্রে নিয়ে যাই ভ্রমণের সময়